ব্যবসার ব্যাপারে সংবাদ মাধ্যম আমাকে অনেকটাই সাহায্য করেছে যেমন আমি এখান থেকে কিছু নতুন কিছু জিনিস জানতে পেরেছি শিখতে পেরেছি তাছাড়া আমি নিজেও কিছু একটা শিল্প ছোটো ক্ষুদ্র শিল্প করার ভাবনা চিন্তা করছি বা করেছি এটাই আসল উদ্দেশ্য বা ওখান থেকে আমি অনেক কিছু আর্থিক পরামর্শও পেয়েছি যাতে কীভাবে আরো নতুন কিছু করা যায় এর থেকে আরো বেশি কিছু লাভবান জিনিস যে যেটা দিয়ে আমরা নিজের ব্যাবসাকে আরও আমি বাড়াতে পারি এই ভাবনা চিন্তা করেছি